আমি মনে করি আমাদের ভারতবর্ষে ভ্রমণ খুব একটা খারাপ নয় আমাদের ভ্রমণ খুব সাশ্রয়ী আর আমাদের এই রাষ্ট্রের পরিবহন ব্যবস্থাও আগেকার দিনের মতো খুব খারাপ নয় আগেকার দিনে পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো ছিলো না যাতায়াতের খুব অসুবিধে হতো একখানকার মানুষ অন্য জায়গাকে যখন যেতো তখন সেখানে খুব অসুবিধে হতো কারণ যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিলো না তাই আগেকার দিনে ব্যবসা বাণিজ্য বা ভ্রমণ করার ক্ষেত্রেও খুব অসুবিধে হতো কিন্তু যতো দিন যাচ্ছে সময়ের সাথে সাথে সমাজের অনেক উন্নতি হচ্ছে তেমন রাস্তাঘাটেরও অনেক উন্নতি ঘটেছে জল ব্যবস্থা স্থল ব্যবস্থা সমস্ত দিকেরই খুব উন্নতি ঘটেছে তাই এখনকার রাজ্য সরকার কেন্দ্র সরকার সব রাস্তাঘাট খুব বিশেষভাবে উন্নতি করেছে তাই এখনকার দিনে যাতায়াতের কোনো অসুবিধে হয় না এক জায়গার মানুষ অন্য জায়গায় যেয়ে খুব ভালোভাবেই যাতায়াত করতে পারে আর ভ্রমণ করতে পারে তাই আমাদের ভারতবর্ষের ভ্রমণ এখনকার দিনে খুবই ভালো অন্য সমস্ত জায়গার মতোনই আমাদের ভারতবর্ষেরও পরিবহন ব্যবস্থা খুব একটা খারাপ নয় খুবই ভালো